হ্যালো আমি লাবণী চক্রবর্তী বলছি আমি একটু বাইরে আসছিলাম আমার রাস্তাতে গাড়িটা একটু খারাপ হয়ে গেছে গাড়িটা কোনো ভাবেই স্টার্ট নিচ্ছেনা আমি সামনাসামনি কোনো দোকান দেখতে পাচ্ছিনা গাড়িটার যে কি অবস্থা হয়েছে আমি সেটাও বুঝতে পারছিনা কি খারাপ হয়েছে কোন পার্টস খারাপ হয়েছে কিছুই বুঝতে পারছিনা আপনি যদি একটু আসেন এখানে এসে যদি একটু গাড়িটা দেখে যান তাহলে আমার খুব ভালো হয় আমি ধর্ম্যা থেকে একটু বেরিয়ে কাঁসাই নদীটা পেরিয়ে ওইখানে একটা দোকানের সামনে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি আপনি যদি এসে একটু সাহায্য করেন আমি খুবই উপকৃত হোই ঠিক আছে আপনি দশ পনেরো মিনিট পরেই আসুন আমি এইখানে অপেক্ষা করছি আপনি দরকার হয় আর একজন মেকানিককে নিয়ে আসুন

না না এটা কোনও ব্যাপার নেই আপনি তুমি বলেছেন ঠিক আছে আপনি যদি আমার এই গাড়িটা একটু দেখে দেন